হ্যাঁ বলুন হ্যাঁ দাদা বলুন হ্যাঁ হ্যাঁ উন্নয়নের কাজ তো অনেক দিন হয়নি বলুন হ্যাঁ কী করতে হবে বলুন হ্যাঁ দাদা খুব ভালো কাজ এটা হ্যাঁ শুনুন আমি বলি আপনি যখন বলেছেন আমি বলি শুনুন ওই আমরা আগে মিটিংটা ডাকি আমাদের অন্যান্য সদস্যরাও কাজ করার জন্য একেবারে তৈরি হয়েই আছে উন্নয়নের কাজ তো অনেক দিন হয়নি তা মিটিং ডেকে আগে আলোচনা করে নিই যে কী কী কাজ করব ঠিক আছে তো আপনি বলুন কী কী কাজ করতে হবে ও হ্যাঁ সে তো ঠিক সামনে বর্ষা আসছে বৃক্ষরোপণ করতে হবে আর গরমে গরম তো হচ্ছে হ্যাঁ যা অবস্থা দিন কে দিন হ্যাঁ গ্রামবাংলাও তো হ্যাঁ ঠিকই আছে তাও বৃক্ষরোপণ করা যেতে পারে অসুবিধা নেই তো হ্যাঁ হ্যাঁ দুটো পুকুর তো পড়েই আছে মোড়ল পুকুর তারপরে পুরনো পুকুরটা পড়েই আছে ওই দুটোর সংস্কার করে নিতে হবে একটু বর্ষাতে মাছ চাষও করা হবে আমাদের যে যেভাবে করি হ্যাঁ পঞ্চায়েত থেকে আর আপনার হচ্ছে গিয়ে যে গাছগুলো লাগাব সেই রাস্তার ধারে যে ওই দাস পাড়া যেতে যে রাস্তাটা আছে ওটাও তো অনেকটা বড় রাস্তা ঠিক আছে দু দুপাশে যদি লাগাই হবে তার জন্যে আমাদের আগে মিটিংটা ডাকতে হবে দাদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি এখন ব্যবসার কাজে তো আমার তো থাকবেই ওটা কোনো ব্যাপার না আমি তাহলে আমি বাকি সদস্যদের বলে দিচ্ছি আজকেই তারা কতটা কী আছে কেউ ফাঁকা আছে কি না দেখি যদি হয় সামনের সপ্তাহে সোমবারে মিটিংটা ডেকে দেবো আর আপনাকে বলে দেবো ঠিক আছে যে সোমবারে এইটায় এই সময়ে মিটিংটা আমরা ডেকেছি আর আপনার হচ্ছে গিয়ে যেগুলো করব সেগুলো আমি বলে দেবো যে সঞ্জীবদা বলেছে যে গাছ লাগানো আর হচ্ছে গিয়ে ওই দুটো পুকুর সংস্কার করতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ দেখতেও লাগে আমাদের পরেও উপকার লাগবে হ্যাঁ ছায়া সব কিছুই এবার বলে দেবো যে সঞ্জীবদা বলেছে ঠিক আছে তার জন্য একটা বরাদ্দও এসেছে পঞ্চায়েত থেকে হুম হ্যাঁ আর দাদা অন্য কী খবর বলুন এমনি সব ঠিক আছে তো মানে কাজকর্ম আমাদের উন্নয়নের কাজ ঠিক চলছে তো সব হ্যাঁ হ্যাঁ বাকি কিছু হ্যাঁ হ্যাঁ আমি তো ধরুন আছি সবসময় হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে আপনি আপনার কাজগুলো করুন অতটা দায়িত্ব আপনাকে নিতে হবে না আমি তো বরাবর আছি হ্যাঁ আপনি অন্য কাজগুলো করুন আমি বলে দেবো ঠিক আছে ঠিক আছে তাহলে রাখছি দাদা হুম হুম